আমরা সকালে উঠে সাধারণত স্কুলে যাই বা আমি স্কুলে গিয়েছি তারপর ফিরে আমাদের অনেক সময় বিকেলের টাইমে টিউশন থাকত বিকেলে বা সন্ধ্যের টাইমে অনেক সময় এরকমও হয়েছে যে সকাল বেলা টিউশন পড়েছি তারপর স্কুলে গিয়েছি তারপর সেখানে স্কুল করার পর আবার টিউশন পড়েছি তারপর সন্ধ্যেতে আর একটা টিউশন পড়ে বাড়ি ফিরেছি এই টিউশন সম্পর্কে এমনি যদি বলতে হয় তাহলে টিউশন আমার অনুভূতি খুব একটা খারাপ নয় কারণ টিউশন জায়গাটা সেখান থেকে কিছু একটা শেখা যায় স্কুলে স্যারেরা বা স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাই আমাদেরকে খুব ভালোভাবেই পড়ান সবটা বোঝান সব কিছু সাহায্য করেন যখন যেটা বুঝতে পারি না বা কোনো অঙ্ক যদি আটকে যায় সেক্ষেত্রেও তারা সাহায্য করেন কিন্তু কিছু ক্ষেত্রে তারপরও এই টিউশন আমরা নিই কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্কুল ছুটি থাকে কখনও কখনও যেমন পুজোর সময়গুলোতে ছুটি থাকে এই সময়গুলোতে যখন আমরা কিছু পারি না বা আমাদের কোনো কিছু আটকে যায় তখন আমরা ওই টিউশনে যাই এবং টিউশনে গিয়ে ওই স্যারেরা ওখানে যে শিক্ষক মহাশয় থাকেন তারা আমাদেরকে সাহায্য করেন কিছু ক্ষেত্রে আমাদের ওই সমস্যাগুলো সমাধান করার জন্য এছাড়াও টিউশনে গেলে আমরা এক থেকে আরেক রকমের শিখতে যেমন ধরুন আমরা কোনো যদি কোয়েশ্চেন পেপার সলভ করি তখন দেখা যায় সেই সেগুলো সলিউশন করার ক্ষেত্রে দেখা যায় আমরা যখন সংশোধন করতে করতে কিছু ক্ষেত্রে আটকে যাই আমরা কিছু ক্ষেত্রে কিছু পড়াশোনার উত্তর করতে পারি না সেক্ষেত্রে আমাদের বন্ধুরা হয়তো কিছুজন সেগুলো জানে সেক্ষেত্রে আমরা নিজেদের মধ্যে যখন আলোচনা করি তখন বোঝা যায় যে হ্যাঁ আলোচনার ফলে উত্তরটা বেরিয়ে এসেছে আবার কিছু ক্ষেত্রে আলোচনার ফলেও উত্তরটা বেরিয়ে আসে না এর ফলে তখন ওই শিক আমরা ওই শিক্ষার্থীরা কী করে ওই শিক্ষক মহাশয়দের কাছে যায় এবং শিক্ষক মহাশয়রা সাহায্য করে এর ফলে ওই স সু কোয়েশ্চেনটার অ্যানসার বেরিয়ে আসে এছাড়াও দেখা যায় যে আমার ক্ষেত্রেও কখনও হয়েছে এরকম যে আমার বন্ধু কিছু একটা প্রশ্নের উত্তর পারেনি তখন আমি তাকে সাহায্য করেছি এর ফলে এক অন্য কিছু শেখা গিয়েছে এবং শিক্ষার্থীরা এভাবেই সাহায্য করেছে স্ শিক্ষকরা শিক্ষার্থীদেরকে এভাবে সাহায্য করে চলেছে